আগে আমাদের সমাজ তেমন উন্নত ছিল না কিন্তু বর্তমানে আমাদের সমাজ অনেক বেশি উন্নত যেমন যোগাযোগ ব্যবস্থা এখন রাস্তাঘাট এত বেশি উন্নত যে খুব সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায় তাতে সময়ও খুব কম লাগে ট্রেনের ব্যবস্থা বাসের ব্যবস্থা সবকিছু সুবিধাজনক এছাড়াও ঘরবাড়ির ব্যাপারে বলতে গেলে আগে মানুষের মাটির ঘর ছিল তাতে ঝড় বৃষ্টিতে বিপদের আশঙ্কা অনেক বেশি ছিল কিন্তু বর্তমানে সরকারের থেকে পাওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনার কারণে সবাই খুব সহজে ঘরে বিনা কিছুর ভয়ে বসবাস করতে পারে তাই জন্য তাদের অনেক বেশি অবস্থার উন্নতি ঘটেছে এছাড়াও শিক্ষাশ্রী বা কন্যাশ্রীর ব্যাপারে বলতে গেলে শিক্ষাশ্রীর জন্য অনেক মা বাবার মেয়ের বিয়ের জন্য চিন্তা কমে গেছে আর কন্যাশ্রীর জন্য অনেক মেয়ে অনেক উপর অবধি শিক্ষালাভ করতে পারছে যেটা আমাদের সমাজকে অনেক বেশি উন্নত করেছে জল ব্যবস্থার ব্যাপারে বলতে গেলে ঘরের দুয়ারে কল আছে যার সাহায্যে আমরা ভালো জল পাই আর আমাদের শরীরের অন্যান্য সমস্যা হয় না যেগুলো জলের কারণে আগে হত